বাংলা ভাষাকে সবচেয়ে বেশি খ্যাত করতে প্রধানত সাহায্য করেছে বাঙালি কবি এবং সাহিত্যিকরাই তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদির নাম প্রমুখ উল্লেখযোগ্য এবার ব্যবহৃত বলতে সাহিত্যিকের তো অনেকগুলো কবিতা এবং নানা ধর্মী রচনা আছে এই বাংলা ভাষা সংস্কৃত থেকেই উদ্বুদ্ধ বাংলা কবি ভালোবাসা এবং প্রধান হতে পারে এটা মাতৃভাষা আই মানে আমি এটাকে খুবই সম্মান করি আর ব্যবহার করতে আমি সব সময় এই ভাষাকে ব্যবহার করে থাকি